পশ্চিমবঙ্গে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ অনেক দেশ থেকে অনেক দেশ বিদেশ থেকে পশ্চিমবঙ্গে মানুষ ঘুরতে আসে কারণ পশ্চিমবঙ্গে ঘোরার অনেক জায়গা আছে যেমন দার্জিলিং দার্জিলিং গ্রীষ্মকাল গরমকাল বলো শীতকাল বালো সবসময় মানুষ দার্জিলিংয়ে ঘুরতে আসে কারণ দার্জিলিংয়ে যে পাহাড় আছে সে পাহাড় দেখতে আসে আর আমাদের এখানে যে গঙ্গাসাগরের মেলা হয় আমাদের দেশ বিদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বাইরে থেকেই অনেক মানুষ আসে এখানে গঙ্গাসাগরের মেলা দেখতে এ সব আরও আরও অনেক জায়গা থেকে আসে যেমন দেখুন দীঘা দীঘা যেখানে সাগর আছে দীঘা সেখানে সাগর আছে সেখানে সেখানে মানুষ মু অনেক জায়গা থেকে ঘুরতে আসে আমাদের পশ্চিমবঙ্গের বাইরেের থেকে ভারতের ভারতের অনেক জায়গা থেকে মানে সেই গঙ্গাসাগরের মেলা দেখতে আসে দীঘা দেখতে আসে বিশেষ করে দার্জিলিং দার্জিলিংয়ে তো প্রায় সময় অনেক দিক থাকে কারণ দার্জিলিংয়ে দেশ বিদেশ ভারতের অনেক জায়গা থেকে মানুষ আসে এসে গঙ্গাসাগরের মেলা দেখে আবার আবার গর পশ্চিমবঙ্গে ঘোরার অনেক জায়গা আছে যেমন ভুটান এই সিকিম সিকিমে অনেক বর পা যে বরফ জমে সেই বরফ জমে সেই বরফগুলো দেখতে অনেক মানুষ আসে এরকম করে অনেক মানুষ আমাদের ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গে আসে আরও এই যে এই যে বললাম যে গঙ্গাসাগরের মেলা এই গঙ্গাসাগরের মেলা যখন হয় তখন পশ্চিমবঙ্গে বলো ভারতের সব জায়গা থেকে মানুষ এই গঙ্গাসাগরের মেলা দেখতে আসে কারণ গঙ্গাসাগরের মেলাটা যে এতই সুন্দর এখানে গঙ্গাসাগরের মেলা দেখতে অনেক প্রচুর প্রচুর ভিড় হয় ওখানে আর দীঘাতেও দীঘাতেও অনেক ভিড় হয় এবার দার্জিলিংয়ে দার্জিলিংয়ে পাহাড় আছে দার্জিলিংয়ের পাহাড়ে অনেক মানুষ ঘুরতে আসে পাহাড়ে ওই সব পাহাড়টা দেখতে এত সুন্দর লাগে যে আমাদের ভারতের অনেক মানুষ ওখানে মানুষ ভারতের অনেক মানুষ এখানে ঘুরতে আসে আরও অনে আরও অন্যান্য জায়গা থেকে ভুটান ভুটানে আসে আমার রাঁচিতে রাঁচিতে অনেক আমাদের যে রাঁচিতে রাঁচিতে অনেক মানুষ অনেক মানুষ আসে রাঁচিতে দে রাঁচি দেখতে আসে আরও অনেক জায়গা থেকে পশ্চিমবঙ্গের অনেক জায়গা থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে